পশ্চিমবঙ্গের ক্রিড়ার খাত যেভাবে তার নাগরিকদের মধ্যে স্বাস্থ্য সুস্বাস্থ্যর প্রচার করে ইঙ্গিত ক্রিড়া ওষুধ ফিটনেস প্রোগ্রাম স্বাস্থ্যকেন্দ্র জীবনধারার উদ্বেগ এছাড়া ওস অসংক্রামক রোগ প্রতিরোধ কর করে স্বাস্থ্যকর ওজন বজায় রাখে ধূমপান এবং মদ্যপান প্রতিরোধ করে